হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাবু হ্যাঁ বলুন আমি আমি এই তো এইমাত্র গড়বেতা থেকে বেরিয়েছি গড়বেতা থেকে বেরিয়ে এই ঘাটদার মোড়ে রাস্তাটায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বাবু মাল বলতে মাল তো প্রায় খালি হয়েই আমি তো এই গড়বেতা থেকে মাল ডেলিভারি করে ওখান থেকে প্রায় দশ হাজার টাকা নিয়েছি আর হচ্ছে ওই চক্রবর্তীবাবুর কাছে ওখানে গিয়েছিলাম ওখানে তিন প্যাকেট দিয়ে প্রায় ওঁর তো আগের কিছু ধার ছিল আর এই আজকের পেমেন্ট অনুযায়ী প্রাই কুড়ি হাজার টাকা মতো দিয়েছে আর বাকি যেটা আছে ওটা বলেছে যে আপনাকে ফোন করবে তারপর আপনার সাথে ফোনে কথা বলে টাকাটা আর কি দিয়ে দেবে না এই সেই না না না ও সেরকম কোনো ব্যাপার নয় আমি চাষিদেরকে অনেক করে বললাম যে এরকম আমাদের উপর কোম্পানির অনেক প্রেশার আছে যেন ওই টাকাগুলো আমরা অতি সত্ত্বর ফেরত পেয়ে যাই এরপর মানে চাষিদের কিছু কিছু পার্টি আছে তারা আসলে কিছু ঋণের মুখে পড়ে গিয়ে আমাদের ওই টাকাটা জাম করার চেষ্টা করছে আর কি তবে আপনি কোনো টেনশন নেবেন না হ্যাঁ আমি একদম ওই টাকা ফেরত নিয়ে নেব তবে একটু সময় লাগবে ওই এক সপ্তাহের মধ্যে ফেরত নিয়ে নেব হ্যাঁ সাত দিন সাত দিন বলতে আমি তো প্রেশার দিচ্ছি ওঁরা একদম মানে পায়ে হাতে পড়ে যাচ্ছে যে আমি একেবারে জোর করে কিছু বলবো আজকে আজকে মোট টাকা কালেকশন এখনও অব্দি হয়েছে ষাট হাজার এরকম আর ওখানে ঘাটদার কাছে যে রায়বাবু আছে ওঁর কাছ থেকে তো চল্লিশ হাজার চল্লিশ বলেছে দেখি যদি চল্লিশ তাহলে এক লাখ টাকা হয়ে যাবে নাহলে যেটা দেবে তো সেটাই নিয়ে আসতে হবে হ্যাঁ আমি তো দত্ত দত্তবাবুর দত্তবাবুর পিএকে তো এইমাত্র ফোন করলাম উনি বলল স্টেশনের কাছাকাছি আছে আমাকে বললো যেন পেমেন্টটা ওখান থেকেই নিয়ে যাই এরপর আমি ওঁকে বললাম যে অত দূর তো আমার যাওয়া পক্ষে যাওয়া সম্ভব নয় তাহলে তো আমার আবার দেরি হয়ে যাবে তারপর এতগুলা টাকার ব্যাপার তো

কাজ বলতে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি কিন্তু এরপর ঘটনা হচ্ছে কি ওখান দিয়েই যদি আমি চলে যাই তালে এপাশে যে মনোজবাবুর যে মালটা আছে তাহলে তো সেটা তো আমি আর খালি করতে পারবনি তো সন্ধ্যা হয়ে যাবে না আমি তাই ভাবছি কি করবো

ও হ্যাঁ তোদেরকে মাল আমি পাঠিয়ে দেব ঠিক আছে কিন্তু তাহলে তো মনোজবাবুর কাছে তো আজকে তো পেমেন্টটা নেওয়া হবেনি কালকের জন্য হ্যাঁ ওটা করবো ঠিক আছে তাহলে আমি একটু পরেই ফোন করব হ্যাঁ আপনাকে